ঊনসত্তর হাজার সাতশো পাঁচ দুই লাখ পঁচাশি হাজার দুশো তিন পনেরো হাজার একশো পাঁচ ও ঊনত্রিশ হাজার নশো সাতাশ পাঁচ লাখ সাত হাজার তিনশো